হ্যালো হ্যাঁ বল হ্যাঁ কখন যাবি আজকে তো হুঁ হুম হ্যাঁ বলছি আজকে তো ফারুখ স্যার পড়াতে পারবে না ফারুখ স্যারের বাবার শরীর খুব অসুস্থ বুকের ব্যথা তার জন্য নিয়ে গেছে দুর্গাপুর আজকে ফুল স্যার পড়াবে হ্যাঁ আজ হ্যাঁ হ্যাঁ তো কী করবি কখন যাবি আজকে ফুল মহমদ স্যার পড়াবে মনে হয় আর বিমল মনে হয় কখন পড়াবে ঠিক নাই আজকে আজকে বেঙ্গলি হবে মনে হয় না না রে করি নি হ্যাঁ শিমুকে আমরা বোধহয় গিলবো তুলো দিয়ে কখন বের হবি হ্যাঁ হুম এ পড়া মুখস্ত হয় নি মুখস্ত করতে হবে না তো ধরে মারবে না তো বের করে দেবে তা আর যাবে না আর একজন যাবে না হুম হ্যাঁ দিশাকে তো ফোন করা হয় নি হ্যাঁ আমিও শুনলাম ও আজকে আসবে না ফারুখ দিশাকে বলবি কখন যাবে আজকে আজকে কী বেশ প্রশ্ন দিয়েছিলো তো ওইটা ওটা করে উত্তর বলতে হবে বলছি রাত্রে ঘুমিয়ে গেছিলাম রে শরীর খুব অসুস্থ জ্বর হয়েছে হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিলাম পড়াও দেখি নি মোবাইলটাও দেখি নি খুলে ও যদি সাড়ে তিনটায় গেলে হেঁটেই যাবো হ্যাঁ হ্যাঁ তাহলে হাঁটতে হবে তো হ্যাঁ ফোন করবি হ্যাঁ ও ও ফারুখ স্যার তো আজকে আসবে না তো আজকে ও ইয়ে আসতে পারে ফুল মহমদ স্যার আসতে পারে হুম আজকে ফুল মহমদ স্যার আসবে ওই টাইমেই আসবে হ্যাঁ হুম সন্ধ্যাবেলায় ঘর আসতে হবে হ্যাঁ ঠিক আছে রাখ হ্যাঁ